ঝাড়গ্রামের অপর নাম হলো অরণ্য সুন্দরী কারণ ঝাড়গ্রাম জেলাটি জঙ্গল দিয়ে ঘেরা খুব সুন্দর একটি জেলা এখানে পর্যটকদের আকর্ষণ করার মতো জায়গাগুলি হলো রাজবাড়ি কনকদুর্গা মন্দির তপোবন রামেশ্বর মন্দির গোপীবল্লভপুরের হাতিবাড়ি সাবিত্রী মন্দির ইত্যাদি এইসব অঞ্চলগুলি একটি ঐতিহাসিক স্থান যেমন রাজবাড়ি এখানকার রাজার কথা জানতে পারি এবং সাবিত্রী মন্দির যা আমাদের ঝাড়গ্রাম জেলার রাজা তৈরি করে গেছেন আমাদের তপোবন এবং রামেশ্বর মন্দিরে সেখানকার ঐতিহাসিক কথা হলো সেখানে আমরা রামায়ণের এর যে বর্ণিত বন তপোবন সেই জায়গাটি আমরা জানতে পারি আবার সাবিত্রী মন্দির এর কাছেই আমাদের রয়েছে কনকদুর্গা মন্দির সেখানেও আমাদের রাজার তৈরি একটি দুর্গা মন্দির সেটার কথাও আমরা জানতে পারি আবার আমরা ঘুরতে যেতে পারি গোপীবল্লভপুরের এর হাতিবাড়ি সেখানেও আগে নীলকর সাহেবরা বসবাস করত সেখানে নীলকুঠি দেখতে পাই আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাই